হ্যালো হ্যাঁ এটা কি কিরপার মাংসের দোকান তো হ্যাঁ আমি মানে আমার গ্রামের লোক আপনার ওখান থেকে মাংস নিয়ে এসেছে ওই জন্য আপনাকে আমি ফোন করলাম আপনি কি শুধু মুরগি না মটনও সাপ্লাই দেন আচ্ছা আমার আমার মানে বিয়েবাড়ি বিয়েবাড়িতে কিছু মটনও লাগবে আর কিছু চিকেনও লাগবে তো আপনাকে দিতে হবে মটনটা লাগবে ষাট কিলো আর চিকেনটা লাগবে তিরিশ কিলো আচ্ছা তারিখটা হচ্ছে আপনার বাংলার আঠাশে জ্যৈষ্ঠ না দুপুরে ডেলিভারি সকালে নয় ওইটা আমাদের তো প্রীতিভোজটা রাত্রে খাওয়ান হবে ওইটা দুপুরের পরেই নিয়ে যাব ওই সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে নিয়ে যাব

হ্যাঁ একটু কথা বলুন কী রকম কী রেট পড়বে আচ্ছা আর চিকেন হ্যাঁ আচ্ছা আর মাংস কিন্তু বেশ জল দেওয়া চলবে না শুকনো দিতে হবে হ্যাঁ হ্যাঁ আপনার নাম আছে বলেই আমি আপনার খোঁজ করলাম ফোন নাম্বার জোগাড় করে আপনার খোঁজ করলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা আমি আমি আপনাকে বলবো বলেই ইয়ে করছিলাম যে অ্যাডভান্স আমি তাহলে কালকে গিয়েই কিছু অ্যাডভান্স করে দেব আর আপনি কিসে মাংসটা দেবেন আমাকে জায়গা নিয়ে যেতে হবে নাকি কিসে পলিব্যাগে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা আর মাংসর মধ্যে কিন্তু মুরগির ফুসফুস এইগুলো বাদ যাবে তো মটনের আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে